পশ্চিমবঙ্গের অনেক অ্যাসোসিয়েশন যেমন ডব্লিউ বি আই ডি সি ডব্লিউ বি এস আই ডি সি এল ডব্লিউ বি কে ভি আই বি বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলি এরা পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংস্থাকে প্রতিনিধিত্ব করে থাকে বিভিন্ন কাজের মাধ্যমে যেমন মূলধন প্রোভাইড করা বা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি প্রোভাইড করা বা তাদের বিজনেস আইডিয়া দেওয়া বা যে কোনো পিছিয়ে থাকা বিজনেসকে তারা সেই উচ্চ পরিমাণে পৌঁছে দেওয়া বা বিভিন্ন ধরনের এছাড়াও বিভিন্ন ধরনের এন জি ও রয়েছে তারা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে পশ্চিমবঙ্গের এই ব্যবসায়ী সংস্থাকে রিপ্রেজেন্ট করে এবং এছাড়া বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এন জি ওগুলি রয়েছে তারা এই পশ্চিমবঙ্গের ব্যবসায়ী সংস্থাকে অনেক উচ্চতর জায়গায় পৌঁছে দিয়েছে